হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো কেমন আছো আমিও ভালো আছি তারপর কী প্ল্যান করছ নতুন বছরের হলদিয়াতে হ্যাঁ সময় তো আছেই সময় করতে হবে হ্যাঁ সেটা নয় সবাই মিলে গেলে তো ভালোই লাগবে সে তো অবশ্যই হ্যাঁ কিন্তু বলছিলাম হলদিয়াতে হলদিয়াতে কোথায় আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা দেখো একটা জায়গা ঠিক আছে সেই ভেবে দেখা যাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি যেতে আমার অসুবিধা নেই নিশ্চয়ই যাব না সেটাই সবার বয়েসে ছোট সবার সাথে গিয়ে আমি না নিজে থেকে না না ঠিক আছে তোমরা তাহলে একটা জায়গা দেখো ঠিক আছে সেই অনুযায়ী আমাকে জানাও হুম হুম হ্যাঁ দেখো তোমরা যেটা ঠিক করবে সেটাই আমার বয়েসে বড় হতে পারি কিন্তু মনের দিক থেকে তো তোমাদেরই মতো তো তোমরা যেটা ঠিক করবে সেটাই হয়ে যাবে কোনো অসুবিধা নেই তোমরা ঠিকঠাক করো সেই হিসাবে আমাকে জানাও কেমন না আমার মনে হয় ভাতটাই ভালো হবে কারণ সবাই তো মোটামোটি ওখানে গিয়ে কেউ তো আর বসে থাকবে না তার পরে ভাতটা খেতেই হয়তো তাদের ভালো লাগবে তাই না হ্যাঁ হ্যাঁ ভাত ডাল থাকাটাই মনে হয় সেটাই তার পরে একটা হজমেরও ব্যাপার আছে বয়েস হচ্ছে তো সেক্ষেত্রে ওটাই মনে হয় ভালো হবে তো তোমরা তাহলে ওটা প্ল্যান করো একটা করে আমাকে একটা জায়গায় লিখে যদি পারো তো দেখাও তোমরা কীরকম কী বানাচ্ছ সেই হিসেবে তখন আমি কিছুটা তোমাদেরকে হেল্প হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর টাকা পয়সা যা লাগবে জানাবে কিন্তু টাকা পয়সা যা লাগবে জানাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালকে তাহলে এসো অফিসে তখন কথা হবে হ্যাঁ ঠিক আছে ওকে ওকে